হ্যাঁ হ্যালো না আমি শ্যামল মাহাতো বলছি তো আমার বাড়িতে একটু ওয়্যারিঙের কাজ করতে হবে তো একটু যদি দেখে যান তো ভালো হয় আমার বাড়িটা হচ্ছে ঝাড়গ্রামের বাসস্ট্যান্ডের কাছে তো তাহলে খরচাটা কি রকম কি পরবে ইলেকট্রিকের কিছু তো মালপত্র কিনতে হবে তো কিরকম কি খরচা পরবে সেটা একটু জানলে ভালো হত আর কি আচ্ছা তো মালপত্র কোথায় কিনা হবে এটা কি আমি কিনবো না আপনি কিনে নিয়ে এসে কাজ করবেন ও আচ্ছা আর কাজ কতদিন লাগবে করতে আচ্ছা আর পয়সা ওই স্কয়ার ফুট বলছেন ওটা তালে কত করে কি স্কোয়ার ফুট হিসাবে দাম নেবে চল্লিশ টাকা স্কয়ার ফুট আচ্ছা আর মালপত্রর যে কোয়ালিটি ওগুলো কিরকম কি হবে খুব বেশি দামি হবে না মোটামুটি মাঝামাঝি হবে না একেবারেই লোকাল হবে সেটা হচ্ছে ব্যাপার ভালো নিতে গেলে হ্যাঁ সে তো আছেই ভালো নিতে গেলে ভালো দাম তো আছেই তো আচ্ছা বাড়ির যে ওয়্যারিঙ গুলো হবে ওয়্যারিঙের তারের কিরকম কি কোয়ালিটি দেবেন আচ্ছা এর এর এর মধ্যে ভালো কোনটা হবে

আর ওইতো ওতেই কাজ করে নেব অসুবিধা কিছু নেই আর ইলেকট্রিকের যে বাকি যে সরঞ্জাম ওগুলো ওগুলো কোথায় ভালো মাল পাওয়া যাবে সেটা একটু বলতে পারবেন ও আচ্ছা ওখানে ভালো মাল পাওয়া যাচ্ছে তো আপনি এক কাজ করুন আপনি আমার সাথে একবার যাবেন তো তাহলে দেখে নেব যে কোন দোকানটাই ভালো মাল পাওয়া যাচ্ছে কিরকম কি দাম নেবে কিরকম কি

আচ্ছা ওইজন্যই একটু জানা আরকি আর আপনারা কজন আসবেন কাজে

আচ্ছা ওইটা আর কি আমার একটু কাজটা একটু তাড়াতাড়ি দরকার তো তো যত তাড়াতাড়ি পারবেন সেরে দিলে একটু সুবিধা হয় কারণ নতুন বাড়ি তো আচ্ছা এই জন্যই ফোন করেছিলাম তো আপনি ঠিক সময়ে চলে আসবেন ওই বা বাসস্ট্যান্ডের কাছে রাস্তাটায় ওখানে দাঁড়াবেন আপনি আমাকে ফোন করবেন আমি আপনাকে যেয়ে দেখিয়ে নেবো আমার বাড়িটা কোথায় আছে বুঝতে পারলেন আচ্ছা ঠিক ঠিক আছে হ্যাঁ